হ্যাঁ আমি বিনোদন শিল্পে খেলাধুলার ভূমিকাকে ব্যাখ্যা করতে পারি কারণ খেলাধুলা হচ্ছে এমন একটি বিষয় যেটি সব মানুষ দেখতে পছন্দ করে খেলাধুলা খেলাধুলা করা